আমি প্রথম বাংলা ভাষা শিখি আমার মায়ের মুখ থেকে আমার জন্মানোর পর থেকে আমি আমার মায়ের মুখ থেকে উচ্চারিত শব্দ বা যে কথা আমাকে শুনেছি সেই কথা শুনেই আমি বড়ো হয়েছি আর সেটাই আমার ভা মাতৃভাষা আর বাংলা আমার মাতৃভাষা আমার মা বাংলা ভাষায় কথা বলতেন তাই বাংলাটাই আমার মাতৃভাষা আর এই ভাষা আমার কাছে খুবই মধুর আর আমার এই ভাষার অভিজ্ঞতা আরও সুন্দর কেননা আমার এই অভিজ্ঞতা থেকে আমি বলছি আমি বাংলা ভাষাটা যতটা সুন্দর লাগে শুনতে অন্য কোনো ভাষা আমার শুনতে এতটা মধুর বা ভালো লাগে না বাংলা ভাষার অনেক কঠিন এবং আক্ষরিক অনেক শব্দ আছে যা খুবই পুরোনো বা ঐতিহ্যকে এখনও বহন করে নিয়ে চলেছে কিন্তু অন্যান্য কোনো ভাষার মধ্যে এতো ঐতিহ্যবাহী ভাষা বা বহন করার ক্ষমতা নেই তাই আমার মনে হয় বাংলা ভাষাটা এতটাই সুন্দর এতটাই মিষ্টি মা ডাক এই বাংলা ভাষার মা ডাক একটা শুনলেই মনে হয় অন্তর থেকে যেন কেউ একটা নেড়ে উঠছে অন্তরের আবেগ শক্তি কাজ করছে এর ফলেই মনে হচ্ছে বাংলা ভাষাটা একটা কতটা সুন্দর ভাষা এই সুন্দর ভাষাটাকে নিয়েই এগিয়ে যেতে চায় আর আমার এটাই জীবনের শ্রেষ্ঠ ভাষা হিসেবে পরিচিত আমার কাছে